হ্যালো আশা দি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ লাউ ডাঁটা এখন ভালোই বেশ টাটকা আপনি পাবেন কিন্তু দশ টাকা করে আঁটি দিই বেশ ভালো আপনার হ্যাঁ হ্যাঁ পেঁপেটা দিচ্ছি এখন মোটামুটি চল্লিশ টাকা কিলো আর কাঁচকলা খুব বড় সাইজের আছে আপনি দশ টাকা করেই পিস দেবেন আর যদি মানে মিডিয়ামটা নিতে চান সেটা একটা আছে কুড়ি টাকায় তিনটে আপনি যেরকম নেবেন হ্যাঁ গাজরটার দিদি এখন দামটা বেশি পারছেন তো গাজরটা মোটামুটি আড়াইশো এমনি কুড়ি টাকায় পেয়ে যাবেন হুম আপনি বলুন না কোনটা কতটা কী চাই বলুন হ্যাঁ অবশ্যই কুলেখাড়া আছে আমার কাছে সমস্ত কিছুই পাবেন আমি সমস্ত কিছু বাজারের আইটেম রাখি কোনো অসুবিধা হবে না সব টাটকা আপনি দেখে আমায় দাম দেবেন কুলেখাড়াটা ওরকম ছোটো ছোটো প্যাকেট করে দিই যাতে সবাইকার সুবিধা হয় পাঁচ টাকা করে প্যাকেট হ্যাঁ কোনো অসুবিধা নেই বেশি দিন তো থাকবে না হ্যাঁ বলুন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি যদি রেগুলার প্রতিদিন নেন নিয়মিত অবশ্যই আপনাকে কম করতে হবে আর আপনি যদি বলেন প্রয়োজন মতো সবজি আমি প্রতিদিন টাটকা আপনার বাড়িতে পৌঁছে দেবো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর আমার কাছাকাছি বলুন ঠিক আছে আপনি কী কী নেবেন খালি আমাকে ফোনে বলে দেবেন আমি প্রতিদিন লাউডাঁটা কাঁচকলা পেঁপে কুলেখাড়া সমস্ত কিছু আপনাকে দিয়ে আসবো ঠিক আছে দিদি আমার পাশে কিন্তু টাটকা টাটকা মাছও পাওয়া যাচ্ছে যদি বলেন আপনি আমাকে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি টাটকা জ্যান্ত মাছ হলে আপনার ঝোলটা ভালো হবে আর আপনি হয়তো আসতে না পারলেন জেঠু বাড়িতে অসুস্থ সেও কিন্তু আপনাকে বাড়িতে পৌঁছে দেবে বলো আচ্ছা মাগুর মাছও আছে এখানে জ্যান্ত মাছও অনেক কিছুই থাকে বুঝলেন দিদি তাহলে আমি যোগাযোগ করে দেখছি আপনাকে আমি তাহলে ফোনে যোগাযোগ করে দেবো হ্যাঁ তাহলে আপনার ভালো হবে আচ্ছা দিদি আপনি কি পুরো একমাস নেবেন তো ঠিক আছে তাহলে আমি আপনার প্রয়োজন মতো আপনাকে বাড়িতে প্রতিদিন পৌঁছে দেবো ঠিক আছে আচ্ছা দিদি কী কী বললেন বলুন তো লাউডাঁটা পেঁপে কাঁচকলা না কি আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে যোগাযোগ করে বলে দিচ্ছি আপনাকে প্রতিদিন নেবেন তো হয়তো দিদি প্রতিদিন মাগুর মাছ হয়তো আপনি পাবেন না আপনি যেরকম টাটকা কই মাছ শিঙি মাছ যখন যেটা পায় আপনাকে পৌঁছে দিতে বলব তাই তো ঠিক আছে অবশ্যই হ্যাঁ দিদি আপনার মায়ের শরীর এখন একটু ভালো আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি আপনার প্রয়োজন মতো যেহেতু আপনি বারো মাস আমার কাছে সবজি খান ঠিক আছে কোনো অসুবিধা হতে দেবো না আপনি দেখেশুনেই দাম দেবেন আপনি বেশি বাজারের থেকে আপনি বাজারে ঘুরে দেখবেন আমি সবার চেয়ে একটু কম করেই নেব আপনাকে আমি ঠকাব না কথা দিচ্ছি হ্যাঁ আপনি নিয়েই দেখুন না আমি ঠিক আপনাকে দাম ফেলে দেবো আপনি এক মাস দেখেই দাম দিতে পারেন আবার রোজের দাম দিয়ে দিতে পারেন কোনো অসুবিধেই কিছু আমার নেই আপনি নিয়েই দেখুন না আপনি বলুন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি খাতা করে দেবেন প্রতিদিন নিয়মিত আপনাকে বাজার দিয়ে আমি খাতায় লিখে আপনাকে দেবো ঠিক আছে আর তাহলে মাছেরও বলে দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না

হ্যাঁ আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম বাড়িতে কি দিয়ে এলে ভালো হবে না আপনি কাউকে পাঠাবেন বলুন ঠিক আছে আমি তাহলে কখন যাব বলুন তো সকাল দিকে দেবো ঠিক আছে আমি ঠিক সাড়ে নটার মধ্যে বাড়িতে প্রতিদিন পৌঁছে দেবো ঠিক আছে ঠিক আছে আর বাড়ির যদি আরও অন্য কোনো সবজি লাগে আমার কাছে কিন্তু অনেক সবজিই থাকে এখন পালং শাক নিতে পারেন ফুলকপি নিতে পারেন খুব ভালো ভালো এসেছে বুঝলেন যদি নেন বলবেন আর কিছু না বলুন মা অসুস্থ আচ্ছা আচ্ছা না দিদি কোনো অসুবিধা নেই আমি কিন্তু দিদি এই সবজির সঙ্গে টাটকা কিছু ফলও রেখেছি যদি প্রয়োজন হয় কালকে আমি কিছু নিয়ে যাচ্ছি আপনি কিন্তু নিতে পারেন বুঝলেন এখন আম খুব ভালো পেয়েছি হ্যাঁ আপেল আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি কালকে আমি আপেলের দামটা দিদি এখন একটু বেশি বুঝলেন হ্যাঁ আপেল আপনি একশো কুড়ি টাকায় হ্যাঁ একশো কুড়ি টাকায় আমি সবচেয়ে কমে বলছি কিন্তু এর দাম অনেক বেশি আপনি বাজারে দেখবেন আপনাকে আমি কম করেই দিচ্ছি হ্যাঁ আর বেদানা একটা করে আপনি পিস হিসাবেই নেবেন তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে আমি দেখেশুনে করে দেবো

না দিদি আপনি আপেলের দাম বাজারে ভাবতেই পারবেন না কিন্তু আমার আপেলগুলো খেয়ে দেখুন না তাহলেই বলবেন আপনি এগুলো হ্যাঁ আপনি নিন না আপনি দেখেই বলবেন আমি বলছি তো আপনাকে আমি ঠকাব না প্রমিস করছি হ্যাঁ আপনি দেখেশুনে মাল নিয়ে আমাকে দাম দেবেন যেহেতু আপনি এক মাস খাবেন আমিও তো চাইব আমি খদ্দেরটা ধরে রাখি বলুন আপনি নিয়ে দেখুন কোনো চিন্তা নেই আমি খাতায় পুরো আপনাকে দাম লিখে দেবো আপনি দেখেশুনে দেবেন ঠিক আছে হুম অবশ্যই ভালো দেবো দিদি আপনার কোনো চিন্তা নেই হ্যাঁ তাহলে আমিই দিয়ে আসছি হ্যাঁ বলুন মাছটা আমি এখনই ফোন করে দেখছি পাশেই আমার বসে তো ওই দিদি প্রায় জ্যান্ত মাছই আনেন বুঝলেন তো আপনি দিন হয়তো মাগুর মাছটা পাচ্ছেন না পাল্টাপাল্টি করে আপনাকে আমি চেঞ্জ করে করে দিয়ে আসবে ঠিক আছে ওকেও আমি ফোনে বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করবেন না আমি কালকে সকাল সাড়ে নটার মধ্যে আপনার বাজার মাছ আর কিছু ফল নিয়ে আপনি বুঝেশুনে নেবেন ঠিক আছে আপনার যেটা প্রয়োজন ঠিক আছে আচ্ছা দিদি রাখলাম হুম ভালো থাকবেন দিদি হ্যাঁ